আমি যেভাবে একটি অল্প বয়স্ক ছেলের কাছে টাকা তোলার পদ্ধতি বর্ণনা করবো যার এটি সম্পর্কে যেগুলি জানা দরকার সেগুলি হচ্ছে আমি যাকে টাকাটা দেবো যিনি আমার কাছ থেকে টাকাটা সুদে যে টাকাটা নেবেন ওনাদেরকে যে সময়টা দেবো সেই সময়ের মধ্যেই সেই টাকাটা ওনাদেরকে শোধ করে দিতে হবে তো সেটা আমাকে ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তো ভালো ব্যবহার করে ওনাদেরকে বোঝাতে হবে যে আপনাদের আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা সময় যে সময়টা আমি দেবো আপনাদেরকে সেই সময়ের মধ্যে টাকাটা যদি পরিশোধ করতে পারেন তাহলে আমারও সুবিধা হবে আর ভবিষ্যতে আপনারাও আমার কাছ থেকে পরে আরও টাকা নিতে পারবেন আপনাদের অসুবিধায় আর আপনারা সেই টাকাটা পরিশোধ করে যত তাড়াতাড়ি পরিশোধ করবেন ততো আপনারা ঋণ মুক্ত হবেন তো তাদের সাথে কোনোরকম আমি যে টাকাটা ওনাদের দেবো ওনাদের সাথে খারাপ ব্যবহার করে ওনাদের কাছ থেকে টাকাটা নেবো এটা করলে তো চলবে না না তো ওনাদের ওনাদের সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে ওনারদের সাথে ভালোভাবে কথা বলতে হবে যে ওনাদের বোঝাতে হবে যে আপনারা টাকাটা যদি পুরো শোধ করে দেন তো আপনারাই ঋণ মুক্ত হবেন পরে যদি আপনাদের আরও টাকার দরকার পরে তো আপনারা নিতে পারবেন এন আমিও আপনাদের কাছ থেকে যদি সেই রকম সুবিধা পাই তো যে যদি দেখছি যে হ্যাঁ সময়ের মধ্যে আপনারা টাকা আমাকে দিয়ে দিচ্ছেন তো তারপরে আমি আবার যদি আপনাদের অসুবিধায় টাকার দরকার পরে আমি দিতে পারবো তো এই সুবিধাগুলো ওনাদের জানা দরকার এগুলোই এগুলোই ওনাদেরকে বোঝাতে হবে আর কি